আমি সুইগি অ্যাপ থেকে একটি খাবার অর্ডার করি সেই খাবারটি যখন আমাকে ডেলিভারি বয়টি দিতে আসে আমি সেই খাবারটি খুবই রাত্রে অর্ডার করেছিলাম সেই জন্য সেই ডেলিভারি বয়টি খুব আরও দেরি করে আসে এবং আমি ক্ষুধার্থ থাকায় আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে দেরি করে আসছে কিন্তু সে আমার কথা না শুনেই সে আমাকে ঘুরে আমার উপর চেঁচামেচি করতে থাকে এবং অভদ্রভাবে ব্যবহার করতে থাকে সে বলতে থাকে যদি তার আমার খাবারে এতই তাড়া ছিল তাহলে আমি ঘরেই বানিয়ে খেয়ে নিতে পারতাম কেন অর্ডার করেছিলাম অনলাইন থেকে এবং আমার প্রতি আরও অনেক কুমন্তব্য করে এই নিয়ে আমি খুবই ভাবনাতে রয়েছি এবং এই কথাগুলি আমার খুবই খারাপ লেগেছে এই জন্য আমি ডেলিভারি সংস্থাকে অভিযোগ জানতে চাই যাতে ওই ডেলিভারি বয়ের উপর খুবই কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে সে যাতে কারোর সাথে আর এই রকম খারাপ ব্যবহার না করে